প্রযুক্তিগত ও ইন্টারনেটের কারণে বাংলা ভাষার ব্যবহার বলতে গেলে আমরা বেশিরভাগই কোনো জিনিস লিখে পাঠানো ও কোনো জিনিস টাইপিং বা কোনো জিনিস মেসেজ করার সময় আমরা ইংলিশে টাইপিং করে থাকি তার জন্য বাংলা ভাষার ততটা প্রয়োজন হয় না এই কারণে আমার মনে হয় যে প্রযুক্তি ও ইন্টারনেটের কারণে বাংলা ভাষাটা আমরা সেই ভুলেই যাচ্ছি বাংলা ভাষাটা আমার মাতৃভাষা হলেও সেই বাংলা ভাষাটা আমরা আর বলছি না আমরা ইংলিশ ভাষাই বেশিরভাগ বলতে পারছি বা বলছি তাছাড়া কোনো জিনিস লেটার বা কোনো জিনিস সাইন বা কোথাও কিছু জানতে গেলেও সেটা ইংলিশেই পাওয়া যাচ্ছে বা ইংলিশেই আমরা দেখতে পাচ্ছি এই কারণে আমার মনে হয় যে আমাদের প্রথমে এক দুই বা অন্য অন্য ক্লাস থেকে সেভেন এইট পর্যন্ত এক দুই বাংলায় লিখতে হয় কিন্তু তারপরে সেটা ইংলিশে পরিবর্তিত করা হয় তার জন্য আমরা তখন সেই বাংলাটা ছেড়ে ইংলিশটা যখন ধরছি তখন পরে আর সেই বাংলা লেটারে এক দুই বা এক থেকে দশ পর্যন্ত লিখতে পারছি না তার জন্য আমার মনে হয় যে বাংলা ভাষাটা আমরা প্রতিনিয়ত ইন্টারনেট বা অন্যান্য কাজের ফলে বাংলা ভাষার বদলে আমরা ইংলিশ ভাষা পরিবর্তন করে ফেলছি